পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সমাজের সাথে পরিবর্তিত হয়ে চাহিদা ও চাহিদার সাথে খাপ খাইয়ে নিয়েছে এটা ঠিক কারণ শিক্ষা শুধুমাত্র বই থেকে হয় না শিক্ষা নিজেস্ব একটা কিছু জ্ঞান অর্জনের মাধ্যমেও হয় যেমন বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু এদিক থেকে ওদিক যোগাযোগ করতে পারছি বাচ্ছাদের টিউটোরিয়াল শেখার মাধ্যমে বাচ্ছারা অনেক কিছু জ্ঞান লাভ করতে পারছে বাচ্ছাদের শেখানোর জন্য বাড়িতে অনেক শিক্ষক বা টিচার রাখা হচ্ছে যেটা বাড়ির জন্য সত্যি খুব দরকার এবং প্রত্যেকটা বাচ্ছা তারা নিজেরা শিক্ষা গ্রহণ করতে পারছে তাছাড়া আশেপাশে উদ্ভিদ বা গাছ আমরা গাছেদের শ্রেণিকক্ষ খুলে সেখান থেকে গাছ বিতরণ করছি সেটা একটা শিক্ষা অঙ্গনের মধ্যেই পড়ে যদি পরিবেশকে আমরা না ভালোবাসতে পারি পরিবেশের সাথে যদি আমরা না খাপ খাইয়ে নিতে পারি সেখান থেকে আমরা শিক্ষাগ্রহণ করতে পারবো না তাই পশ্চিমবঙ্গে যখন শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে সমাজ পরিবর্তন যেমন হচ্ছে তেমনি শিক্ষা ব্যবস্থাও পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন হওয়াটা খুব দরকার বলে আমি মনে করি এবং সবাই এই পরিবর্তনের সাথে খুব আগ্রহ এবং খুব ইচ্ছুক